সাগরে মাছ ধরা সাগরে মাছ ধরা প্রথমত সাগরে মাছ ধরতে গেলে আমরা সবাই মিলে একসঙ্গে সাগরে মাছ ধরতে যাই সাগরে মাছ ধরতে প্রথম সবাই মিলে একসঙ্গে যেতে গেলে আমাদের অনেকগুলো বরশির প্রয়োজন হয় সেই বরশি দিয়ে আমরা মাছ ধরি বরশির জাল অনেকগুলো জালের প্রয়োজন যা জাল আমরা নিয়ে যাই সেই জাল দিয়ে আমরা মাছ ধরি সাগরে যেতে গেলে আমাদের অনেক ট্রলারের প্রয়োজন অনেক অনেকটা ট্রলারের প্রয়োজন হয় সেই ট্রলার নিয়ে আমরা সাগরে মাছ ধরতে যাই সাগরে মাছ ধরতে গলে সেই ট্রলারে আমরা মাছ ধরি সেই মাছ আমরা অনেকগুলো মানে মাছকে যে রকম পারশে মাছ ভেটকি মাছ ইলিশ মাছ চিতল মাছ ভেটকি ইলিশ চিতল চিতল তার পরে ইলিশ পাঙাশ কান তার পরে হচ্ছে বগি মাছ সাথেতে মাছ অনেক রকম মাছ আমরা ধরে সেই মাছ আমরা বাজারে নিয়ে যাই প্রথমত যে রকম ইলিশ মাছের কথা বলি ইলিশ মাছ প্রথমত আমাদের মেয়ে প্রথমত বাজারমূল্য হচ্ছে এগারোশো টাকা বারোশো টাকার কেজি ইলিশ মাছ সেই মাছ আমরা বাজারে নিয়ে যাই সেই মাছ আমরা বাজারে নিয়ে যাই ইলিশ ভেটকি ভেটকি মাছ আমাদের বাজারমূল্য হয় প্রথমত বারোশো আটশো টাকা সেই মাছ আমরা বাজারে নিয়ে আটশো টাকা বিক্রি করি সেই মাছ ইলিশ ভেটকি প্রথমত ইলিশ ভেটকি পারশে মাছ দান্নে মাছ আমরা অনেক রকম মাছ সাগর থেকে ধরে আনি সেই মাছ আমরা অনেক সাগর থেকে ধরে এনে সেই মাছ আমরা বিক্রি করি সেই মাছ বিক্রি প্রথমত ইলিশ ভেটকি দান্নে এসে পেশি ইলিশ মাছ ভেটকি মাছ পেশি মাছ পেশি মাছ দান্নে মাছ দান্নে মাছ আমরা সাগর থেকে ধরে এনে সেই দান্নে মাছ আমরা আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা কেজি বিক্রি করি বড় বড় দান্নে মাছ পাঙাশ মাছ বড় বড় পাঙাশ মাছ আমরা বড় পাঙাশ মাছ আমরা প্রথমত দুশো টাকা চারশো টাকা মানে দুশো টাকা তিনশো টাকা কেজি ধরে আমরা বিক্রি করি বড় বড় কান মাছ আমরা তিনশো টাকা চারশো টাকা কেজি দরে আমরা বিক্রি করি বড় বড় চিতল মাছ চিতল মাছ আমরা বেশি মানে হাজার টাকা কেজি দরে আমরা বিক্রি করি আমি সেই মাছ চিতল মাছ সাততে মাছ আমরা একশো টাকা দুশো টাকা কেজি দরে আমরা বাজারে বিক্রি করি অনেকগুলো আমরা সবাই মিলে সেই মাছ ধরে এনে আমরা সেই মাছ ধরে এনে আমরা অনেকে সবাই বিক্রি করি আমরা তোমার তো ভেটকি ইলিশ চিতল বিভিন্ন প্রকারের মাছ আমরা সাগর থেকে ধরে আনি এ ধরে এনে বাজারে বিক্রি করি বাজারের মূল্যে বাজার যে রকম দাম সে রকম দামে আমরা বিক্রি করি বাজার সাগরে অনেক রকম সাগরে অনেক রকম সাগরে আমরা যখনই যাই তখনই একদিন দু দিন ধরে আমরা সেই মাছ মাছ ধরে স্টকে রেখে আমরা সেই মাছ বিক্রি করি চার দিন পাঁচ দিন ধরে আমরা সেই মাছ বিক্রি করি সেই জাল যে জাল আমরা ধরে নিয়ে যাই সেই জাল আমরা চার পাঁচ জন ধরে পেতে চার পাঁচজন ধরে বসিয়ে দিয়ে সেই মাছ ধরে আমরা সে মাছ ধরে আমরা বাজারে এনে বিক্রি করি বাজার যে রকম দামে চারশো টাকা পাঁচশো টাকা আমরা বিভিন্ন রকমের মাছ ইলিশ ভেটকি পাঙাশ চিতল কান চিতল কান পায়রা ভিট দান্নে বগি সাত্তে চাকল মাছ চাকল মাছ বিভিন্ন রকমের মাছ আমরা ধরে এনে বাজারে বিক্রি করি সেই মাছ আমাদের বাজার থেকে সবাই বাজার মূল্যে হিসেবে কিনে নিয়ে যায় সাগর থেকে আমরা যে ধরে আনি সেই ধরে সেই জাল পেতে সেই মাছ ধরে এনে আমরা বাজার মূল্যে সেই মাছ বিক্রি করি সাগরে অনেক রকম মাছ দেখা যায় আরও অনেক রকম জীবজন্তুর যে রকম মাছের যে রকম কান ভেটকি বড় বড় দান্নে চিতল সেগুলো আমরা বাজার মূল্য হিসেবে বিক্রি করি সাগরে অনেক রকম অনেকে আমরা চাই বরশি দিয়ে কান মাছ দান্নে মাছ মাছ বগি মাছ এই সব মাছগুলো বরশি থেকে বরশি দিকেও নিয়ে আমরা রেখে চার দিন পাঁচ দিন ধরে আমরা সেই মাছ বাজারে এনে বিক্রি করি এবং এবং বাজারের যে মূল্য সেই মূল্য বাজার রেটে হাজার টাকা পাঁচশো টাকা সাতশো টাকা ছশো টাকা কেজি দরে আমরা সেই মাছ বিক্রি করি বাজারে অনেক রকম সেই মাছগুলো ধরে আমরা অনেক রকম ইয়ে করি সেই মাছ কান মাছ দান্নে মাছ এইসব মাছ সাগরে আরও সাগরে অনেক রকম বড় বড় ডলফিন ডলফিন তার পরে কুমির মানে অনেক রকম জাতীয় মানে যেগুলো আমরা ধরতে গিয়ে দেখতে পাই সেই সবগুলো আমরা দেখি কিন্তু আমরা যে মাছ ধরে আনি সাগর থেকে সাগর থেকে ধরে এনে যে মাছগুলো আমরা বিক্রি করি সেই মাছগুলোর বাজারমূল্য হাজার টাকা দান্নে মাছের কেজি তিনশো টাকা পাঙাশ মাছের কেজি দুশো টাকা থেকে আড়াইশো টাকা ভেটকি মাছের কেজি আড়াইশো থেকে তিনশো টাকা ভেটকি মাছের কেজি চারশো থেকে পাঁচশো টাকা কেজি চিতল মাছের কেজি সাতশো থেকে আটশো টাকা কেজি চিতল মাছের যে কান মাছ কান মাছ আমরা আড়াইশো টাকা তিনশো টাকা কেজি বিক্রি করি ভেটকি মাছ ভেটকি মাছ আমরা সাতশো থেকে আটশো টাকা কেজি হিসেবে দরে বিক্রি করি বিক্রি করি সেই ভেটকি মাছ সে বিক্রি করে আমাদের আর যাবতীয় আমরা যে কজন যাই সেই কজন আমরা পয়সা মানে টাকা ওগুলো ভাগ করে নিয়ে আমরা জীবিকা নির্বাহ করি আর যে তার পরে বড় বড় যে দেখা যায় সেগুলি হচ্ছে অনেক রকম কিছু মানে দেখা যায় কুমির সাপ ব্যাং অনেক রকম কুমির সাপ অনেক কিছু দেখা যায় সেগুলো আমরা দেখি আর সাগর থেকে আমরা যে মাছ ধরে নিই সেই মাছ আমরা তিন চার দিন তিন দিন ধরে মাছ ধরে যে দিন আসি সেই দিন থেকে আমরা বিক্রি করি সাগরে অনেক রকম সাগরে অনেক রকম মাছ মাছ কাঁকড়া চিংড়ি মাছ কাঁকড়া কাঁকড়ার বাজারমূল্য বাজারমূল্য এখন আটশো টাকা চারশো টাকা চিংড়ি মাছের বাজারমূল্য চিংড়ি মাছের বাজারমূল্য পাঁচশো টাকা চিংড়ি মাছের বাজারমূল্য তিনশো টাকা চারশো টাকা চাপড়া চিংড়ি ছোট চিংড়ি বড় চিংড়ি বাগদা ছাটটি সবই সাগর থেকে আসে সাগর থেকে আমরা ধরে নিয়ে আসি সেই ধরে নিয়ে এসে আমরা সেই সাগরে সেই বাজারে বিক্রি করি বাজারমূল্যে এবং